ভারতীয় পরিবহন ব্যবস্থা বেশ উন্নত মানুষ সাধারণত ট্রেন উড়োজাহাজ বাস বা নিজস্ব গাড়ি ব্যবহার করে থাকে পরিবহনের জন্য ট্রেন ট্রেন যেমন সুবিধাও আছে তেমন অসুবিধাও প্রচুর ট্রেনের সংখ্যা আমাদের ভারতে এতটাই কম যে মাস বেশ কিছুমাস আগে আমাদের ট্রেনের টিকিট কাটতে হয় কোথাও ঘুরতে যেতে হলে উড়োজাহাজ উড়োজাহাজেরও নিজস্ব অসুবিধা আছে উড়োজাহাজ আপনাকে সময়ের আগে পৌঁছে তো দেবে কিন্তু যদি আবহাওয়ার কোনো বিপর্যয় হয় বা বৃষ্টি বাদল হয় সেক্ষেত্রে উড়োজাহাজ আপনাকে খুব খুব সংকটের সম্মুখীন করে দেবে বাস বাস বা নিজস্ব গাড়ি এই দুটোই খুবই সুবিধা বাস আমাদের রোজের খুব সহজলভ্য একটা পরিবহন ব্যবস্থা কিন্তু আমাদের রাস্তাঘাটে এতটাই অবনত যে আমরা বাসের কারণে আর এতটাই বাসের সংখ্যা বেশি যে কিছুক্ষণ পরপরেই যানজটের মুখ সম্মুখীন হতে হয় আমাদেরকে এতটাই যানজটের পরিমাণ যে আপনার যেখানে একটা সময়ের মধ্যে যাওয়ার দরকার সেখানে আপনি অনেকটা দেরি করে ফেলেন নিজস্ব গাড়িরও খুবই সুবিধা নিজস্ব গাড়ি নিয়ে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন বা যখন ইচ্ছা দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে আবার এগোতে পারেন কিন্তু ওই একই আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আপনি যানজটের সম্মুখীন হবেন এবং ওই যানজটে এতটাই আপনি সম্মুখীন এবং বিপর্যস্ত হয়ে যাবেন যে আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই খারাপ হয়ে যাবে এগুলো উন্নত করতে গেলে যেরকম আমাদের ট্রেনের সংখ্যা বাড়াতে হবে উড়োজাহাজের সংখ্যা বাড়াতে হবে সেরকমই আমাদের রাস্তাঘাট উন্নত করতে হবে যাতে আমাদের এই যানজটগুলো আমরা এড়াতে পারি